আমি ওলার কাস্টমার কেয়ারে এই জন্য ফোন করলাম কারণ আমার জানার ছিল যে আসানসোল থেকে বর্ধমান পর্যন্ত ওলা করে যাওয়ার জন্য কত টাকা লাগবে আমি সেই কারণে ওলা কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম